আমার মতে টেলিস্কোপ হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে মহাকাশের কোনো গ্রহ বা নক্ষত্র বা বায়ু কোনো উপগ্রহ নক্ষত্র বা ধুমকেতু খুঁজে পাওয়া সম্ভব